হ্যাঁ ম্যাডাম আমি আপনি নাচের ম্যাডাম হুম আমি হচ্ছে বলতে চাই যে আমার পাঁচ বছরের একটি মেয়ে আছে তাকে নাচ শেখাতে চাই আপনি বলুন কখন আমরা কোথায় যাব বা কোন কোন টাইমে যাব গেলে হয় সেটা বলুন

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ম্যাডাম কী ধরনের নাচ শেখান আপনি

আচ্ছা আচ্ছা তাহলে কটার সময় কখন নিয়ে যাব ওইখানে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হুম

পাঁচ বছর বয়স এই প্রথম ও শিখবে তো আপনার খুব নাম ডাক আছে শুনলাম আশপাশের বাড়িতে খোঁজ নিয়ে দেখলাম আপনার খুব নাম ডাক আছে ওই জন্যই আমি ফোন করছি আপনাকে ফোন নাম্বার তাদের কাছ থেকে নিয়েছি হ্যাঁ হুম আচ্ছা আচ্ছা হুম ঠিক আছে আচ্ছা ঠিক আছে না আমি ওইটাই জানছিলাম আর কি মেয়েকে তাহলে এই সপ্তাহেই নিয়ে যাব

আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে